রিসেন্ট একটা ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের মিডিয়ার বিরুদ্ধে যেমন বাংলাদেশে এই হিন্দুদের উপর যেসব অত্যাচার চলছে সেই নিয়ে এ বি পি আনন্দের সুমন উনি ওই ভদ্রলোক বলেছিলেন যে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করা হোক কিন্তু বাংলাদেশের যিনি সভাপতি আছেন তিনি সুমনের বিরুদ্ধে অনেক কিছুই বলেছিলেন যে উনি না কি বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছেন তাই নিয়ে বাংলাদেশ পশ্চিমবঙ্গের মিডিয়া মানে সুমনের এ বি পি আনন্দ অনেক কিছু বলেছে অপপ্রচারের বিরুদ্ধে চট্টগ্রামে যে গণজমায়েত বিক্ষোভ হয়েছিল সেই বিক্ষোভের যে সত্যিকারের যে ঘটনাটা সুমন তুলে ধরেছিলেন তা নিয়ে বাংলাদেশের কিছু ব্যক্তি সুমনকে অনেক খারাপ কথা গালিগালাজ করেছিলেন যার জন্যে সুমন এর খুব ভালোভাবেই প্রতিবাদ করেছিলেন প্রতিবাদ করে বলেছিলেন যে যেটা সত্য ঘটনা সেটাই তুলে ধরা একমাত্র আমাদের কাজ সুতরাং আপনারা কোনো অপপ্রচার চালাবেন না